মাছ ধরার জোন মাছ ধরার জন্যে ছোট ছোট নৌকা ব্যবহার করা হয় আর বড় বড় ট্রলার ব্যবহার করা হয় কীভাবে তারা একে অপর থেকে আলাদা হয় এবং একটা নৌকাতে বা ট্রলারে অনেক লোক থাকে থাকতে থাকতে আরেকটা ট্রলারে ভাগ হয়ে যায় কারণ আমি এই সমুদ্রে একজন এই সমুদ্রে আছে সে আরেকজন আর একটা সমুদ্রে আরে একটা ট্রলার নিয়ে কিছু লোক নিয়ে তারা আলাদা হয়ে যায় বা নৌকোতে নৌকাতে অনেক একটা নৌকায় অনেকটা লোক আছে তার পরে আবার একটা ছোট খোলা নৌকা নিয়ে আসলো যাদের ট্রলার নেই তাদের নৌকা আছে ছোট সেই নৌকা নিয়েও তারা যায় মাছ ধরতে এবং সেই একটা এতে অনেক লোক থাকে সেটা আরেকটা নৌকা আনে এনে তারাও এটাতে কিছুটা লোক ওটায় কিছুটা লোক যেমন সুন্দরবন সুন্দরবনের দিকেও চলে গেল কেউ ঝড়খালির দিকেও গেল একটু আলাদা আলাদা হয়ে গেল আর এখানে মাছ আছে বেশি এখানে মাছ হচ্ছে না অন্য জায়গায় গিয়ে দেখছে যে তোরা এখানে থাক আমরা একটু দূরে যাই গিয়ে ওখানে আমরা কিছু মাছ ধরি তোরাও এখানে ধর এইভাবে কিছু কিছু লোক একটু আলাদা হয়ে যায় সুন্দরবনের দিকে শখের বশে আমরা বেড়াতে গিয়েছিলাম এক আমার কাকার বাড়িতে তাই কাকাটার একটা ট্রলার আছে সেই ট্রলারে অনেক অনেক করে মাছ ধরে কাকার কাকাটা কাকাটার ট্রলার আছে কাকা একটি ট্রলারের মালিক